আমাদের স্বাধীনতা আন্দোলনে আগেই অনেক ঐতিহাসিক মুহুর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল লবণ আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন ইত্যাদি স্বাধীনতা আন্দোলনে আমার পছন্দের কিছু ব্যতিক্রমী নেতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বেসু নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন যার ডাক নাম ছিল সুবি দেশের জন্য তিনি আমরণ লড়েছেন এছাড়াও আমার ভালো লাগে গান্ধীজিকে এছাড়া স্বাধীনতা আন্দোলনের আগেই যদিও এটা ব্যতিক্রমী তবুও বলতে পারি কাজী নজরুল ইসলাম আমার খুব প্রিয় যা লেখনীর মধ্য দিয়ে আমার খুব ভালো লাগে তার গানের মধ্য দিয়ে তিনি লেখনীকে প্রকাশ করেছেন তার গান সেই জন্য তাকে বিদ্রোহী বলা হয়